আমাদের গ্রামে জলনিকাশের ব্যবস্থা খুব ভালো নয় বড়ো বড়ো ড্রেন বড়ো বড়ো নালা এ সব তো নেই সব ছোটোখাটোই আছে ব্যবস্থা পুকুর ডোবা এসবও ছোটো ছোটো বৃষ্টি হলে সব কিছু ডুবে সব কিছু একদম যাচ্ছেতাই হয়ে যায় আমি আমাদের পরম গ্রামে এইটুকু ভাবছি যে একটু আরও যেমন ভালো ড্রেন বা ভালো নালা হয় জমিতে যেমন একটা বড়ো বড়ো নালা থাকে যেমন জল হলে কিছু যেমন না না হয় বড়ো বড়ো ড্রেনে পাতা বা প্লাস্টিক জাতীয় জিনিস পরে যেমন বুজে না যায় বৃষ্টি হলেই যেমন নালা থেকে জল উঠে যেমন রাস্তাঘাট খুব যাচ্ছেতাইভাবে নোংরা হয়ে যায় আমি এইটুকু পার্টিগত এলি পরিষ্কার করা হলো এ যতক্ষনকে ততক্ষন তাতে কিছু অসুবিধা নেই কিন্তু আমার গ্রামের জন্যে আমি এইটুকু ভাবছি ওই নালা ড্রেন ওগুলো পরিষ্কার যেন সপ্তাহে একদিন অন্তত পাতা প্লাস্টিক জাতীয় জিনিস পরিষ্কার করে দিলে বৃষ্টি হলে ওই নালার জল রাস্তাতে বা বাড়িতে কোনো জায়গায় উঠবে না